ভারতে আমরা বসবাস করছি ভারতের মধ্যে খাবার নানান রকমের সমাহার রয়েছে তার মধ্যে যদি আমরা সবথেকে জনপ্রিয় কিছু খাবারের নাম বলতে চাই তাহলে আমাদের কলকাতার রসগোল্লা সবথেকে বিখ্যাত এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর অঞ্চলে পেয়ারা কিন্তু ভীষণ পরিমাণে বিখ্যাত আর আমরা বাঙালিরা মাছের ঝোল ভাত সবথেকে পছন্দ করি এই মাছের ঝোল আমরা কীভাবে রান্না করবো সেটা বলি মাছটাকে প্রথমে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে দুপিঠ উল্টেপাল্টে তেলে ভেজে নিতে হবে তারপরে কড়াইতে সামান্য একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুঁচোনো দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো তার মধ্যে সামান্য একটুখানি টম্যাটো কুঁচোনো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঝোলটা ভালো মতো ফুটে গেলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো এইভাবেই তৈরি হয় আমাদের বাঙালির জনপ্রিয় মাছের ঝোল আর ভাত আর এছাড়াও যদি মশলা বলতে হয় তাহলে আমাদের ভারতে নানান রকম মশলার সমাহার রয়েছে যেমন দারুচিনির উৎপাদন রয়েছে কফি এছাড়াও মশলার মধ্যে যেমন বলতে পারি এলাচের উৎপাদন রয়েছে আর যদি পানীয়র কথা বলতে হয় তাহলে কফি এবং চায়ের উৎপাদনও রয়েছে দার্জিলিঙের চা বিখ্যাত আর